আমাদের শিখ সংস্কৃতি চর্চা হিসাবে আমরা যথেষ্ট এগিয়ে আমাদের স আমাদের ধরতে ধরতে গেলে শিক্ষা সংস্কৃতির দিক দিয়ে এগিয়ে নিয়ে গেছেন রবীন্দনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম নজরুল কাজী নজরুল ইসলাম ইত্যাদি আরো অনেকে আছেন তাদের মধ্যে হচ্ছেন সব থেকে প্রথম পো প্রধান হচ্ছেন কবি কবিগুরু নবী রবীন্দনাথ ঠাকুর রবীন্দনাথ ঠাকুরের প্রচুর গান লিখেছেন কাব্য লিখেছেন সাহিত্য লিখেছেন ত ওনার গান স সকল রবীন্দ্র সঙ্গীত যেটা সকল অনুষ্ঠানে বাজানো হয় স রবীন্দ্র সঙ্গীত শুনতে ভালো লাগে যখন ক মানুষ যখন কোনো চিন্তায় থাকে বা ডিপ্রেশনে যায় তখম ম অনেকে রবীন্দ্র সঙ্গীত শুনতে ভালোবাসে আবার তার সঙ্গে সঙ্গে আছে রবীন্দ্রনাথ শুধু গানই লিখেছেন তা না তার সঙ্গে সঙ্গে তিনি অনেকগুলো কবিতা লিখেছেন ছোটো গল্প লিখেছেন আরো অনেক কিছু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামও অনেক ছোটো গল্প লিখেছেন কবিতা লিখেছেন আবার অনেক গানও লিখেছেন যে উনি গানও লিখেছেন